আমার প্রিয় ছবি তোলা মধ্যে আমার অষ্টমীর ছবিগুলো খুব ভালো এসেছে

একটা সময় আমি অষ্টমীতে সাজতাম না বেশ ভালো তো এখন অষ্টমীর সাজগুলো বেশ ভালো লেগেছে তার জন্য আরও ডি এস এল আরে ছবি তোলা হয়েছে বেশ ভালোই ছবিগুলো তুলেছি পোস্টও করেছি কিছু কিছু ছবি তো ওই ছবি দেখে তো টিকটকও করা হয়েছিলো আরো অনেক কিছু করা হয়েছিলো ছবির পিছনে গল্প বলতে আমাদের খুব লেট হয়ে যায় ছবি তুলতে সেই দিন খাওয়া দাওয়া হয় না খুব শরীর খারাপ হয়ে গিয়েছিলো কিছু খাওয়া দাওয়া হয়নি বলে রাতে এসে খুব শরীর খারাপ হয়ে গিয়েছিলো আমি পরের দিন নবমীতে আর বেড়াতে পারিনি এতোটা আমার কষ্ট হচ্ছিলো আমি আর বেড়াতে পারিনি লাস্ট পর্যন্ত আমাকে সেই কিছু না করে ইয়েতে ভর্তি হতে হয় খুব বাজে অবস্থা হয়েছিলো আমার সেই দিন ওটা আমার আমি কোনোদিনও ভুলবো না ওটা আমার এতো বাজে অবস্থা হয়েছিলো মানে খুবই বাজে আমার হচ্ছে হসপিটালেও অ্যাডমিট হতে হয়েছিলো আমাকে একবার আমি খুব বাজে মানে বাজে অবস্থা হয়ে গিয়েছিলো তাপরে স্যালাইন ট্যালাইন চলেছিলো আমার মানে ওটা নিয়ে না বললেই নয়